হ্যালো হুম হ্যাঁ আছে তো নিতে পাবেন ঠিক আছে আপনি আসবেন না কাউকে পাঠায়ে দিবেন তা আসেন হ্যাঁ এক্সপায়ার ডেট মাল আমার দোকানে নেই

ঠিক আছে আসেন আমি

ডাব ক্লিনিক প্লাস সানসিল্ক হেডেন শোল্ডার কন্ডিশনার লাগবে আচ্ছা তা ধরেন একশো পঁচিশ টাকা কন্ডিশনার হ্যাঁ ফাইব পারসেন্ট দিতে পারবো বিল কতো হবে ওই আঠারাশো টাকা পড়বে ঠিক আছে কিন্তু হ্যাঁ বারোটার আগে আসবেন আচ্ছা